আমাদের এখানে বলতে তাঁত শিল্প আছে তাঁতের তাঁতের শাড়ি তাঁতের গামছা এই সব তাঁতের লুঙ্গি এই সব করে সবাই ব্যবহার ব্যবসা বাণিজ্য করে আর কী পোশাক আশাক তৈরি করে